বহুদিনের ট্রিপ বলতে দু হাজার বারো সালে আমি মধ্যপ্রদেশে পঞ্চমাড়ি পাহাড়ে ট্রিপ করতে গেছিলাম হাইক করতে গেছিলাম সেখানে আমার খুবই ভালো লেগেছিলো তার সাথে সাথে তাঁবুতে থাকার বিষয়টা যেটা হলো সেটা তো একটা আলাদাই আনন্দর বিষয় এটা আলাদাই একটা অনুভূতি যেটা যারা থাকবে তারাই বুঝতে পারবে আমরা বাড়িতে একটা বদ্ধ ঘরের মধ্যে থাকি পাখা চালিয়ে লাইট জ্বালিয়ে কিন্তু তাঁবুতে থাকা মানে একদম প্রকৃতির সাথে মিশে যাওয়া প্রকৃতির মাঝখানে থাকা সকাল থেকে যখন আমরা ট্রেকিংয়ে হাইকে যাই সকাল থেকে বাড়ির খাওয়াদাওয়ার সাথে হাইকের বা ট্রেকের খাওয়াদাওয়া কোনোরকমই এক হয় না সে একটা নিজে থেকে রেঁধে নিজে থেকে খাওয়া সকালবেলায় ওঠা ট্রেক করা তারপর প্রকৃতির বিভিন্ন জিনিসগুলোকে রোমাঞ্চগুলোকে বুঝে নেওয়া এটা একটা খুবই একটা মনোরম একটা বিষয় এবং তাঁবুতে থাকতে তো অবশ্যই ভালো লাগে তাঁবুতে তো মাঝে মাঝে বৃষ্টিও পড়ে মাঝে মাঝে রোদও আসে তো সেগুলোকে বাঁচিয়ে থেকে নিজেকে কিভাবে স্ট্রাগল করতে হয় কিভাবে বুঝতে হয় সেগুলো একটা খুবই দারুণ বিষয় তাঁবুতে থাকতেও ভালো লাগে এবং হাইক হাইক করতেও ভালো লাগে